আমার নাতি বলছিল দিদিমা একটা গরু তো পুষব বলো না গরুটা কেমন সুন্দর করে কিনতে পারো চলো না ঠিক আছে চলো বগলের বাজারে গেলাম গিয়ে দেখলাম অনেক গরু একটা গরু দেখলাম খুব সুন্দর মোটা সোটা স্বাস্থ্য সাথি খুব ভালো আমি বললাম এই গরুটা নিশ্চয়ই খুব সুন্দর হবে তাই সেই গরুটা আমি নিয়ে আসলাম এনে আমি পুষলাম সুন্দর করে তাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করলাম করে তাকে ভালোভাবে মানুষ করলাম আমার নাতি তো খুব খুশি যে একটা গরু কিনে এনে আমার দিদিমা খুব সুন্দর করে যত্ন করছে আমি বললাম যে গরু কিনে আনলে যে শুধু রাকলে হবে না তাকে সুন্দরভাবে যত্ন করে রাখতে হবে এই জন্য আমি সেই গরুটাকে সুন্দর করে যত্ন করে রাখলাম